ভারতের মধ্যে ফ্যাশন অনেকটায় উন্নত কারণ এখানে অনেক ধরনের ফ্যাশন রয়েছে মানুষজনদের পোশাক আশাক প্রভৃতিটাই হচ্ছে ফ্যাশনের মধ্যে পড়ে যেখানকার মানুষ যে ধরনের সেখানকার ফ্যাশনও সেই ধরনের কোনো কোনো জায়গার তার সংস্কৃতি অনুযায়ী ই তার হচ্ছে সেইখানকার হ্যাঁ জামা কাপড় অনুযায়ী এবং সেখানকার সংস্কৃতি অনুযায়ী সেখানকার ফ্যাশন এবং কোনো কোনো হচ্ছে জাত ধর্ম এই সমস্ত কিছু নিয়েও অনেক ফ্যাশন তৈরি করা হয়েছে এছাড়াও ভারতবর্ষে অনেক ধরনের ফ্যাশন প্রচলিত রয়েছে এ বিদেশ থেকে আসা অনেক ফ্যাশন যে সমস্ত ফ্যাশন বিদেশে চললেই সে সমস্ত ফ্যাশনও আমাদের এখন ভারতবর্ষের মধ্যেও প্রচলিত হয়েছে কারণ বিদেশের মধ্যে যে সমস্ত কোট প্যান্ট পরা হয় তা এখন আমাদের ভারতবর্ষের মধ্যেও ও সে সমস্ত কিছু পরা হয় আগের তুলনায় অনেক জামা কাপড়ের পরিবর্তন হয়েছে আগে এতো ফ্যাশন অনুযায়ী জামা কাপড় ছিলো না কিন্তু এখন সে সমস্ত জামা কাপড় চলে এসেছে হ্যাঁ আমি সাধারণত ফর্ম্যাল জামা কাপড় পরতেই পছন্দ করি কারণ আমার ফর্ম্যালটাই বেশি পছন্দ হয় এবং এই ফর্ম্যাল ফ্যাশনটাকে আমার খুব ভালো লাগে কারণ এখানে সমস্ত কিছু যে সমস্ত জামা কাপড় বলি সেটা ফর্ম্যালের উপরেই পরি তো দেখতেও ভালো লাগে এবং ফ্যাশনটাও সুন্দর লাগে হ্যাম এখানে ভারতের ফ্যাশন অনুযায়ী অনেক কালচার রয়েছে ফ্যাশন অনুযায়ী অনেক ড্রেসআপ রয়েছে অনেক ধরনের ফ্যাশন রয়েছে অনেক জামা প্যান্ট রয়েছে এ সমস্ত কিছুইটাই সমস্ত কিছুটাই পড়ে ফ্যাশনের মধ্যে ফ্যাশন এখানকার ফ্যাশন অন্য জায়গায় ফ্যাশনের সঙ্গে নাও মিলতে পারে কিন্তু বিদেশের অনেক কিছু ফ্যাশন আমাদের এই দেশে প্রচলিত রয়েছে